আমি আমার পরিবারের সঙ্গে ভ্রমণ করতে চাই কারণ আমার পরিবার ছোটোবেলায় আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে যেমন চিড়িয়াখানায় ঘুরিয়েছে পাহাড়ে ঘুরিয়েছে সমুদ্রতে নিয়ে গিয়েছে এখন আমার পালা এখন আমি ঠিক করেছি যে তাদের সব তীর্থস্থানে ঘুরতে নিয়ে যাবো যেমন পুরী বৃন্দাবন কেদারনাথ অমরনাথ ইত্যাদি তীর্থস্থানগুলো